আমার কাছে যে জিনিসটি মানে যে ঘড়িটি রয়েছে তার কিছু বেশ অসুবিধাও রয়েছে যেমন বাইক চালাতে চালাতে সব সময় বা সাইকেল তে সব সময়ই আমি যখন সময়ই কোনো স্থানে একটা জায়গায় বেরোই তখন যখন টাইম বলে দেওয়া হয় যে এই টাইমের মধ্যে পৌঁছাবো যখন আমি চেষ্টা করি তখন বেশির ভাগই আমি ঘড়ির দিকে তাকাই যেই সময় সামনে দিকে আমি লক্ষ্য করতে পারি না কারণ যতক্ষণ হাতে থাকে আমি সব সময় সময় দেখি সো তাই সব সময় সময় দেখাটা খুবই খারাপ হয়ে ওঠে কারণ রাস্তাঘাটে সব সময় গাড়ি চালাতে চালাতে বেশিরভাগ ঘড়ি দেখা হয়ে যায় আর কোনো স্থানে বেরোনোর সময় ঘড়ি থাকা সব সময় ভালো নয় যে কোনো কাজে সব সময় ঘড়ি পরা পরে অভ্যাস হয়ে গেছে তাই ঘড়িটি পরা সব সময় ক্ষেত্রে যখন বাইরে যাবেন তখন এই ঘড়িটা পরা উচিত সব সময়ই সবক্ষেত্রে ঘড়ি পরে থাকা উচিত নয়